আমি রাজনৈতিক নেতা বলতে আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর এখন আছেন তার ব্যাপারে বলতে চাই তিনি অনেক ভালো লোক এবং যবে থেকে কাউন্সিলর হয়েছেন তবে থেকে আমাদের ওয়ার্ডের সমস্ত যেরকম কাজ যাবতীয় জিনিস এবং কোনো অসুবিধা হতে দেন না তিনি আমাদেরকে অনেক সাপোর্ট করেন যে কোনো পরিস্থিতিতে তিনি পাশে থাকেন এবং পাশে থেকে আমাদেরকে অনেক রকম সুবিধা দেন তিনি আমাদের এলাকায় একটা ভালো ভূমিকা পালন করেন এবং এভাবে একটি ওয়ার্ডে ভালো রাজনৈতিক নেতা থাকার কারণে ওয়ার্ডের কোনো কোনো পরিস্থিতি কোনো বিপদে পড়ার পরিস্থিতি আসে না এভাবে তারা পাশে থাকলে রাজনৈতিক নেতাদেরকে ওয়ার্ড থেকে পছন্দ করা হবে এভাবেই ওয়ার্ডটি এগিয়ে যাবে এবং রাজনৈতিক নেতা যাদেরকে আমি চিনি যেমন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং এবং আমিত শা গৃহমন্ত্রী এরা এনারা খুব ভালো নিজের দেশের জন্য ভালো কাজ করে যাচ্ছেন যাবতীয় দেশের যত ভালো কাজ হচ্ছে তারা নিজের নিজের ভালো করে যাচ্ছে